পশুপালনের জন্য ব্যবহৃত সাধারণ কৃষি খাদ্য যেমন ভুট্টা খাবার এইসব ঘাস আলফা ঘাস খড় ইত্যাদি এইসব আমরা পশুদের দিয়ে রাখি আমাদের পশুদের খাবারের জন্য এক বিঘে জমিতে আলফা ঘাস এবং সাধারণ ঘাস চাষ করা হয় যাতে পশুরা পরি সম্পূর্ণভাবে পেট ভরে খেতে পারে তার সাথেও আমরা বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি যেমন ভুট্টা ভুট্টা দিয়ে থাকি ভুট্টার গুঁড়ো গুঁড়োও দিয়ে থাকি খোল এসব জিনিস আমরা পশুদের দিয়ে থাকি খড় কেটে আমরাও দিয়ে থাকি খড় কেটেও দিয়ে থাকি এইসব ধরনের পশুদের খাাবার দিয়ে যাতে পশুদের শরীর শরীর সুস্থ থাকে গম কুটেও গম কুটেও দিয়ে গম কুটেও দিয়ে থাকি ঘাটা গম দিয়ে আমরা গরুদের খাবারের জন্য ঘাটা করে থাকি তা গরুরা খেয়ে পে পেট যাতে ভর্তি থাকে তার চেষ্টা করতে থাকি গরু এই গম ঘাটা খেয়ে অনেকটাই পরিমাণ দুধ দেয় আর দুধ দিয়ে আমরা দুধ অর্থনৈতিক ইনকামও হয় গরুর দুধ বিক্রি করেও আমরা অনেকটাই টাকা উপার্জন করতে পারি